আমার একজন প্রিয় লেখক আছে তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা অনেক ছোট গল্প রয়েছে রামের সুমতি বিন্দুর ছেলে নিষ্কৃতি মেজ দিদি আঁধারে আলো আরও অনেক তাঁর লেখা কিছু উপন্যাস রয়েছে বড় দিদি পরিণীতা দেবদাস পল্লী সমাজ পথের দাবি শেষ প্রশ্ন আরও অনেক রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে আমার পছন্দ তার বিশেষ কারণ রয়েছে তাঁর লেখা গল্পগুলির মধ্যে উপন্যাসগুলির মধ্যে বাস্তবের সত্যিকারের কিছু রূপ ফুটে উঠেছে যেগুলি আমাদের মনকে ভীষণভাবে কাঁদিয়ে দেয় যার উদাহরণস্বরূপ বলা যায় দেবদাস মহেশ এই গল্পগুলি এছাড়াও তার লেখা কিছু ছোটো গল্প যেমন লালুর গল্প যেখানে ছোটোদের কর্মকাণ্ড ছোটদের মনের কিছু কথা ফুটে উঠেছে এর থেকে বোঝা যায় লেখক অনেক বেশি বাস্তববাদী ছোটদেরকে তিনি অনেক বেশি ভালোবাসেন এছাড়াও তিনি গরিব মানুষের অসহায় মানুষের কথা তার গল্প উপন্যাসে ফুটিয়ে তোলেন তিনি অসহায় মানুষদের প্রতি সহানুভূতিশীল এই জন্য এই লেখককে আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি ভালো লাগে একজন ব্যক্তি হিসেবে লেখককে আমি অনেক অনেক বেশি পছন্দ করি